বর্তমান সময়ে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা মাঝারি বলা চলে কিন্তু বাইরের বিদেশের যে কোনো উন্নত স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে এটির মোটেই তুলনা চলে না আমার আশেপাশের হাসপাতাল এবং ক্লিনিকগুলি যথেষ্টই উন্নত যাতে যে কোনো প্রাথমিক চিকিৎসা এবং ভারি চিকিৎসা সেখানে করা যায়